পশুপালনে বিভিন্ন রকমের চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় পশুদের দেখাশোনা যখন বর্ষাকাল পরে তখন বাইরে কোথাও খেতে নিয়ে যেতে পারে না বাড়ির খড় টড় খেতে দিতে হয় তখন পশুদের চেহারা একটু ভেঙে যায় আগের তুলনায় একটু হালকা হয়ে যায় কিন্তু যখন জ্বর ট্বর আসে শীতকালে একটু জ্বর ট্বর আসে তখনও খুব অসুবিধা হয় আর পশুরা যদি মানুষ যদি পশুদের থেকে একটু দূরে থাকে তাহলে পশুরাও খুব চিন্তায় থাকে বাড়িতে এলে হাম্বা হাম্বা করে ডাকে